আচ্ছা আপনি তো বললেন প্রযুক্তির অগ্রগতিতে আমাদের জীবনে কীভাবে পরিবর্তন হয়েছে প্রযুক্তির অগ্রগতিতে সবদিক থেকেই এগিয়ে গেছি আমরা কারণ আজ ধরুন আমি নর্থ চব্বিশ পরগনার এখানে রয়েছি আমরা যদি যেতে চাই কোনও অ্যামেরিকা বলি বা বাইরে কোথাও যেতে চাই সেখানে টিকিট কাটতে গেলে সেই টিকিটের খরচ কত পড়বে বা সেখানের হোটেল যদি কো কম্পেয়ার করে দেখতে চাই কোন হোটেলে থাকলে আমাদের কত খরচ হবে সেগুলো আমার আর্থিক সা মানে আর্থিক যে ক্যাপাসিটি রয়েছে সেটার ওপরে ডিপেণ্ড করে আমরা সেটাকে বুক করতে পারি এছাড়াও যদি বাসে কোথাও যেতে হয় সেগুলোর ক্ষেত্রে বুকিং করা বা ব্যাঙ্কিং কাজের ক্ষেত্রে বা কাউকে ধরুন আমার বন্ধু অ্যামেরিকায় থাকে আমি তাকে কিছু টাকা পাঠাতে চাইছি তাহলে এখান থেকে বসে আমরা ঝটপট পাঠাতে পারি এই যে জিনিসগুলো হয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে কোনও কিছু ধরুন কেনাকাটা করতে চাইছি ফ্লিপকার্ট অ্যামাজন দুটো কম্পেয়ার করেও আমরা দেখতে পারি যে কোন জিনিসটার কত মূল্য রয়েছে সেই হিসেবে আমরা কেনাকাটা করার যে সুযোগ সুবিধা পাচ্ছি এছাড়াও আরও সমস্ত দিক রয়েছে যেগুলো মানে কত রকমের দিক রয়েছে সেগুলো থেকে আমরা সুযোগ সুবিধে পেয়ে থাকি সেই বে ব্যাপারে বলতে গেলে প্রত্যেকেই প্রত্যেকেই প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেছে অনেকটাই আর কী বলবো এই পর্যন্তই